বাইক চালানোর সব থেকে গুরুত্বপূর্ণ গিয়ার যেগুলো সব সময় সঙ্গে থাকা উচিত যেগুলি হল বৈদ্যুতিক টেপ নালি টেপ জীব বন্ধন এবং কিছু আটকে থাকা বৈদ্যুতিক তার আলোর বাল্বের প্রয়োজনীয় সরঞ্জাম সেগুলিও বহন করা উচিত যদি সেগুলো বহন করা যায় এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টায়ার পাঞ্চার বা প্লাগ কিট এবং টু এ ভোল্ট এয়ার কম্পেসার এছাড়াও চেন ক্লিনিং এবং লুবিংয়ের জিনিসপত্র রাখা উচিত আমি রাস্তায় বাইকের যান্ত্রিক সমস্যা সামলানো বলতে গেলে তেমনভাবে আমি সমস্যায় কখনো পড়িনি তাই সামলানোর কোনো প্রয়োজন হয়ে ওঠেনি এবং যখন সমস্যা হয়েছে তখন আমি সব থেকে কাছে যে গ্যারাজগুলি পাওয়া গিয়েছে সেই গ্যারাজে গিয়ে সমস্যাগুলোর সমাধান করেছি না আমার আপাতত কোনো ট্রিপে বাইক ব্যর্থতার অভিজ্ঞতা হয়নি কারণ তেমন বাইক নিয়ে কোনো ট্রিপ করা হয়নি